হ্যালো বলছি আগের বাড়ে আপনার বাসে ঘুরতে গেলাম কিন্তু বাসটা তো ঠিকঠাক মতোন পরিষেবা দিলো না আমাদের যেখানে সেখানে দাঁড়ায় না মানে সবার যখন টয়লেট পায় খিদে পায় সে সব তো দাঁড়াতে বললেও দাঁড়ায় না অতোটা ভালো বসার জায়গাগুলোরও অসুবিধা তা এবার কি হবে ভালো ঠিকঠাক ও সব পাবো যদি ঘুরতে যাই দীঘাতে ঘুরতেে যাবো হুম কিন্তু ওই আমাদের আরও যারা আছে সব একসাথে ঘুরতে যায় ট্যুরে তা তো বলছে বলে বাস ড্রাইভারটা অতোটা ভালো না কথা শুনে না কথা বললে ওই জন্যই বলছি

আচ্ছা ঠিক আছে